এক লক্ষ বারো হাজার সাতশো আঠারো দু লক্ষ পাঁচ হাজার তিনশো বারো পাঁচ লক্ষ নহাজার তিনশো চোদ্দো তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই নলক্ষ নিরানব্বই হাজার নশো একানব্বই